শিশুটি হওয়ার পর তাকে তাকে দেখা হয় যে তার শরীরে কোনো সমস্যা আছে কি না সে ঠিকঠাক আছে কি না সেই সেইগুলো দেখা হয় এবং যদি ঠিক থাকে তো তাকে বাড়ি পাঠানো হয় এবং বাড়িতে আসার পর নানা ধরণের নিয়ম থাকে যেমন চার দিন পর নখ নখ হয় একুশ দিন হলে মাতার চুল কেটে দিতে হয় সেই চুল আর রাখতে নেই তো কিছু কিছু ক্ষেত্রে আবার ছ মাস পর ছেলেদের ছমাস পর মুখে ভাত হয় এবং মেয়েদের সাত মাস হলে তবে মুকে ভাত দেওয়া হয় তারপর তারা আস্তে আস্তে বড়ো হয় এবং ডাক্তারের যেসব কাজকর্ম হয় সেইগুলো করা হয় তিন মাস অন্তর অন্তর টিকাকরণ এবং গ্রামের বাচ্চা ছেলেদের সন্দে হলে বাইরে বেরোতে দেয় না তো সমাজ তো সেরকমই চলে তারপর এক বছর হয়ে গেলে তার জন্মদিন পালন করা হয় এবং এতো নিয়ম কানুন আর তখন আর মানা হয় না তখন কিছুটা হলেও কম হয়